হ্যালো হ্যাঁ কী হ্যাঁ হ্যালো হ্যাঁ আমার যদি আমার পায়ে আমার সাত নম্বর জুতো হবে হ্যাঁ আচ্ছা দেখছি না এটা একটু বড় একটু বড় হচ্ছে এ ঠিক মাপে আসছে না চটি তো হ্যাঁ চলতে চলতে এগিয়ে যাবে একটু ছোট দিতে হবে একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি পরে দেখছি হ্যালো হ্যালো আমি পরে দেখছি হ্যাঁ এটা এটা এটা হবে এটাই প্রাইস কত নশো এটা কি লেদার লেদার না কি ইয়ে অন্য কিছু আচ্ছা আচ্ছা ও এটা আর এর চেয়ে ভালো কোয়ালিটির কী আছে হ্যাঁ দেখি না সেই জুতোও দেখি না কত দাম নেবে দেখি আমি সেই ভালো যদি ডিজাইন বা ইয়ে দেখি পছন্দ হয় আচ্ছা